আমাদের এইখানে পাইকারি বাজার সম্ভবত কম আছে কিন্তু আমাদের এখানে পাইকারি জিনিস বাইরে থেকে সব আসে যেমন মেদিনীপুরে ঘাটাল সেখান থেকে এনে ব্যবসাদাররা লাভ রেখে সেটা খুচরো ব্যবস বিক্রি করে এবং তার থেকে তারা লাভ অর্জন করে এবং বাজারগুলিতে মুদি আর সবজির দাম বাড়ছে তার কারণ হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে সেখান থেকে মাল সরবরাহ আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে জিনিসের তুল্যমূল্য দাম বাড়ছে আর অনলাইন শপিং অনলাইন শপিং থেকে সব কিছু পাওয়া যায় অনলাইনে যেমন গ্রসারি মাল ইলেকট্রনিক্স কসমেটিক জামা কাপড় এগুলো কিনতে পাওয়া যায় এবং এগুলোর থেকে দোকান থেকে নিলে সেটা ভালো খারাপ বেছে নেওয়া যায় আর অনলাইন থেকে নিলে সেটা ভালো খারাপ বাছা যায় না এই জন্য অনলাইনের জিনিস কখনও ভালো আসে কখনও খারাপ আসে এই জন্য